হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ বলুন না হ্যাঁ চিনি তো অবশ্যই ফার্মের টাকাটা বলতে ফার্মের জন্য তো অনেকগুলো ছাগল কেনা হয়ে গেছে তার পেছনে অনেক টাকা চলে গেছে তো আমার তো দিতে সে জন্যে একটু সমস্যা হচ্ছে হ্যাঁ বলে তো ছিলাম কিন্তু বুঝতেই তো পারছেন যে এত টাকার ছাগল কেনা হয়ে গেছে তারপরে তো আমার ওপর চাপও হয়ে যাচ্ছে না আমি আমি কিছু দিন পরে দিয়ে দেওয়ার চেষ্টা করব কালী পুজোর আগে তো সম্ভব হবে না কেন না আমি তো এবারে আমার ফার্মে তো লস খেয়ে গেছি অনেকগুলো মুরগি মরেও গিয়েছে এবং ছাগলও কিছু মরে গিয়েছে আমার তো অনেক লস হয়ে গেছে এখন তো আমি টাকাটা দিতে পারব না কিন্তু দিতে হবে বলতে আমি তো এখন আচ্ছা আমি চেষ্টা করব কিছুটা টাকা দেওয়ার কিছুটা টাকা দেওয়ার কিন্তু তাহলেও এক মাসের ভাড়া আমি দিতে পারব এখন হ্যাঁ সবই বুঝতে পারছি কিন্তু তাহলে আপনি কবে আনতে আসছেন একটু বলুন না আচ্ছা তাহলে তাই করবেন হ্যাঁ রাখুন রাখুন